লোকেরা প্রথম আঁকা শুরু করার সময় অনেক রকমই ভুল করে থাকে তো সাধারণ যে ভুলগুলো হল সেগুলো হল যে সমান করে কিছু লাইন টানতে পারে না বা রং করার সময় বাইরে বেরিয়ে যায় দাগের বাইরে চলে যায় তো এরকম ভুলগুলো করেই থাকে তো এইটা তারা কীভাবে এত আস্তে আস্তে ধীরে ধীরে নিজেরাই ঠিক হয়ে যায় বা তাদের বড়দের কাম বড়দের কাছে সাহায্য নিয়ে তারপর যার কাছে শিখছে শিক্ষক মহাশয় তার সাহায্য নিয়ে বা দাদা দিদিদের কাছ থেকে সাহায্য নিয়ে তো তারা এটা এড়ায় তো একজন ভালো শিল্পী হতে অনেকটা চর্চার প্রয়োজন অনেকটা পরিশ্রম করে তবে এক একজন সাফল্য ব্যক্তি হয় এ সে সব কিছুর ক্ষেত্রেই যে কোনো কাজের ক্ষেত্রে বা কোনো যে কেউ কোনো সব কিছু ক্ষেত্রেই এটা হয় এটা হয়ে থাকে তো এরকম একজন শিল্পী হতে গেলেও কিন্তু অনেকটা চর্চা করতে হয় তোমার যেটা নিয়ে যেটা নিয়ে তোমার ভাবনা সেটা নিয়ে তোমাকে অনেক কিছু অনেক দূর যেতে হবে তো তারপরে তুমি একজন ভালো শিল্পী হয়ে উঠতে পারবে তো সেক্ষেত্রে অনেকটা চর্চারই প্রয়োজন হয় যে ভালো শিল্পী হয়ে ওঠার জন্য